হ্যাঁ হ্যাঁ আ হ্যাঁ বলো হ্যাঁ আমিও এই ডিপার্টমেন্টেই আছি তবে আমার তোমার রঘুনাথপুর আর আমার হচ্ছে নরহরিপুর হ্যাঁ আমাকেও অফিসার বলেছিলেন এক দিন ফোন করেছিলেন যে এখানের এই জায়গার এই যে ইয়ে আছে ওই কর্মীর সাথে তুমি যোগাযোগ করে নেবে করে নিয়ে আর ওখানে জায়গাটা পরিষ্কার করার ব্যবস্থা করবে ঠিক আছে আমিও ভাবছি কিন্তু ওরা যে বেতন দিচ্ছে সেই বেতনে তো কাজ করা সম্ভব হচ্ছে না আমাদের জন্য আমি তো জানিয়েছিলাম আগেই কিছু দিন আগে তুমিও একবার তোমার গ্রুপের যে সমস্ত তোমার আন্ডারে যারা আরও সমস্ত তোমার মেম্বাররা আছে আমারও নরহরিপুরের যারা আছে এই ডিপার্টমেন্টে কাজ করছে তাদেরকে নিয়ে আমি কিছু দিনের মধ্যেই আমরা দু দল মিলে একসঙ্গে গিয়েই জানাব ব্যাপারটা কর্তাকে যে এই এই ব্যাপার এখানে এই কাজ হবে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা ওই সমস্ত কথাই আলোচনা করব যে কীভাবে কী দেওয়া যায় বা কোনখানে কতটা পরিমাণ দিতে হবে সমস্ত কিছু জেনেই তারপরে আমরা কাজটা শুরু করব হুম আচ্ছা ঠিক আছে হ্যাঁ সময় হবে কালকে আর অফিসে যেতে গেলে সকালের দিকে যেতে ওই দশটা এগারোটার দিকে হুম হুম হুম হুম হুম ঠিক আছে হুম ঠিক আছে